হ্যাঁ আমি আমাদের আমি ইন্টারনেট ইউজ করি বিভিন্ন মানুষে ইন্টারনেট ইউজ করে বর্তমান দিনে ইন্টারনেট একটা গুরুত্বপূর্ণ জিনিস এবং এই ইন্টারনেট পরিষেবার জন্য বহু মানুষ উপকৃত হয়েছে বহু দূর্লভ জিনিস সহজ হয়েছে এবং ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে অনেক কাজকে খুবই সহজ করা গেছে যেমন আমরা যদি উদাহরণস্বরূপ হিসাবে দেখি তাহলে দেখা যায় পড়াশোনার বিভিন্ন বইপত্র বা বিভিন্ন নোটস যেগুলো আমাদের একটা সময়ে ইন্টারনেট আসার আগে বহু দূর্লভ ছিল বিভিন্নভাবে জোগাড় করতে হতো যে বিভিন্ন বই যেগুলো আমরা ধরে নেওয়া যায় যে এমন একটি সাবজেক্টে আমরা বই বা নোটস খুঁজচ্ছি যেগুলো বর্তমানে এখানে বা কোথাও সেরকমভাবে পাওয়া যাচ্ছে না কিন্তু আমরা ইন্টারনেটের দৌলতে এই সমস্যা অনেকখানি দূর হয়েছে ইন্টারনেটের মাধ্যমে সহজে সেই নোটস বা বইয়ের কিছু বিশেষ অংশ আমরা পাচ্ছি এবং সেইটাকে কাজে লাগিয়ে আমরা শিক্ষার দিক থেকে অনেকটা উপকৃত হতে পারছি এছাড়াও ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে বলা যায় যে আমরা নতুনত্ত্ব কিছু শেখার জন্য কিছু জানার জন্য বা নিজের কোনো যদি কিছু প্রশ্ন থাকে সেই প্রশ্নের উত্তর খোঁজার জন্য একমাত্র মাধ্যম হিসাবে আমরা ইন্টারনেটকে বর্তমান সময়ে ব্যবহার করছি ইন্টারনেট এখন বর্তমান সময়ে একটি অপরিহার্য জিনিস যেটি ছাড়া কোনো কাজ হয় না বিভিন্ন অফিশিয়াল বিভিন্ন অফিসে বা বিভিন্ন দপ্তরের কাজকর্ম স্কুলের বিভিন্ন প্রকল্প তৈরি করা বা কারোর সাথে আমাদের বিভিন্ন অন্যান্য মাধ্যমে ইন্টারনেট সংগ্রহীত মাধ্যমে কথা বলার জন্য ইন্টারনেট আমাদের অনেক সাহায্য করছে এবং ইন্টারনেটের সুরক্ষার এখানে একটা যথেষ্ট বড় প্রশ্ন এসে যায় এবং এই সুরক্ষার প্রশ্নে আমরা ইন্টারনেটের সুরক্ষা একটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় বর্তমানে বিভিন্ন ভাবে ইন্টারনেট অসুরক্ষিত হয়ে যাচ্ছে সেই ইন্টারনেটকে আমাদের সুরক্ষিত করতে হবে এবং ইন্টারনেট সুরক্ষিত করার জন্য আমরা ভিপিএন ব্যবহার করতে ভিপিএন আমরা ব্যবহার করছি এবং এই ভিপিএন ব্যবহার করে আমি তো এমনই নিজের ইন্টারনেটকে সুরক্ষিত করেছি এবং আমার সাথে সাথে আমার সাথে সাথে অনেক মানুষই এই ভিপিএন ব্যবহারের মাধ্যমে নিজেদের ইন্টারনেটকে সুরক্ষিত করেছে এবং ইন্টারনেট সংক্রান্ত যেসব যেসব বিভিন্ন স্ক্যাম ইন্টারনেট সংক্রান্ত যে সব বিভিন্ন কার্যকলাপ হয়ে থাকে অনৈতিক কার্যকলাপ বা অন্য কার্যকলাপ হয়ে থাকে সেগুলোর হাত থেকে অনেকটা রেহাই পাওয়া গেছে